আমার প্রিয় বই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাঁর মৃত্যুর শেষ পর্যায়ে লিখে গেছেন যেটি সেটি হলো শেষ কথা শেষ কথায় মানুষের যে শেষের যে ঘটনা মানুষের মৃত্যুশয্যায় যে শেষের জীবনের যে পরিণতি হতে পারে সেই সম্পর্কে অনেক সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে বিশ্বকবি যেগুলো বলে গেছেন সেখানে মানুষের জীবনের উত্থানপতন এবং মানুষের শেষ পরিণতি কী হতে পারে সেই সম্পূর্ণ বিস্তারিত সেখানে আলোচনা হয়ে গেছে হয়েছে যা আমি নিজে উপলব্ধি করি